হ্যালো হ্যালো হ্যাঁ আমি ভালোই আছি তোমার কাকুর শরীরটা একটু খারাপ যাচ্ছে তো বলছিলাম যে তুমি কোথায় আছো আচ্ছা মা এখন কেমন আছেন হ্যাঁ আসলে আমার ওই তোমাকে ফোন করার বিষয়টা হলো যে পুজো তো আসছে পনেরোদিন মতো বাকি তোমাদের তো নিয়ম যে পুজোর আগে সমস্ত টাকা জমা করে দেওয়া ভাড়ার তো তোমার বোধ হয় মাসের বাকি আছে তো যদি পুজোর আগে পারো আচ্ছা আচ্ছা আমি বুঝতেই পারছি তোমার অসুবিধে কিন্তু কি বলো তো এইটা তো নিয়মটা সবার ক্ষেত্রেই না মানে আমি যদি তোমাকে বলি মানে প্রত্যেক জনেরই অসুবিধে আছেই মানে আমার বলতেও খারাপ লাগছে কিন্তু জানোই তো তোমার কাকুকে বোঝানো যায় না আর তো নিয়মের বাইরে যায় না তো দেখো যদি দিয়ে দিতে পারো হুম কিন্তু তুমি তাও ঠিক আছে তুমি তাও কত দিনের মধ্যে তোমার হয়েছে হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু তুমি তিন হাজার টাকা কিন্তু মনে করে দিয়ে দিও হ্যাঁ মানে এইটা একটু নিজের দায়িত্বে দিও এ এইটা খুবই দরকার ঠিক আছে না না জলের বিদ্যুতের তোমরা তো জানোই আমার এখানের ভাড়া খুবই কম জল আর বিদ্যুৎ মিলিয়েই আমি যেটা বলি মানে দুহাজার টাকা করে নিই মানে এটা বোধহয় অন্য কোনো জায়গায় পাবে না অনেক কমেই দিই আমি আসলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তুমি দেখো তোমার কিভাবে সুবিধা হয় কিভাবে দিলে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তখন দেখা করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখি